নমস্কার দাদা আমি সৌমেন বলছি এটা কি খাই খাই রেস্টুরেন্ট এখানে শুনেছিলাম মোমো না কি খুব বিখ্যাত আমি তাহলে এখানে যেতে চাই মোমোর দাম কিরকম আছে একটু বলবেন হ্যাঁ মোমো না আমি মোমো গিয়ে খেতে চাই ওখানে ডেলিভারি অ্যাপ থেকে আপনাদের লোকেশান দেখলাম খুব ভালো কোয়ালিটির রেটিং দিয়ে রেখেছে দেখছি তাহলে আমি যেতে চাই হ্যাঁ অ্যাড্রেসে ওখানে যেতে চাই রেস্টুরেন্টে না না আমি মোমো গিয়ে খাব কিরকম রেট আছে একটু বলবেন আচ্ছা অসুবিধা নেই আমি যাব গিয়ে টেস্ট করে দেখি হ্যাঁ তাহলে দাদা আমার একটা ওখানে সিট বুক করে দিন আমি গিয়ে পরিবারের সঙ্গেই যাব চারটা টেবিল যেমন বুক থাকে চারটা টেবিল বুক করে দিন হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ